না বাংলা ছাড়া কিছুই পড়ি না কারণ আমার মাতৃভাষা হচ্ছে বাংলা আমি লিখিও বাংলা আর পড়িও বাংলা আর একটা কথা বলি বাংলা বাংলা যে কোনও বই পড়েই আমার ভালো লাগে সেটা বাংলা লেখাই হোক আর অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করে সেটাই পড়াই হোক দুটোই পড়তে ভালো লাগে আমি মনে করি অনুবাদ করা বই পড়লে আমার যেসব ভাষা জানি না যেসব ভাষা পড়তে পারি না সেইগুলো বাংলা ভাষায় পড়তে পারি আবার বুঝতে পারি এমনকি সেটা বুঝে অন্যকে গল্পও করতে পারি যেমন রামায়ণ মহাভারত এইগুলো সংস্কৃতে লেখা ছিল কিন্তু আমি বাংলায় অনুবাদ বইটা পড়ে তবে এর গল্প জানতে পেরেছি কেননা আমি সংস্কৃত পড়তে জানি না এটা পড়ে মহাভারত এর পাণ্ডবদের কৌরবদের দ্রৌপদী বস্ত্রহরণ শকুনি কি চাল চেলেছিল এইগুলো জানতে পেরেছি তাছাড়া রামায়ণ পড়ে জানতে পেরেছি রাম লক্ষ্মণ কীভাবে বনে গিয়েছিল সীতাকে কীভাবে হরণ করে নিয়েছিল রাবণ বা হনুমান কীভাবে এই সীতাকে সেখান থেকে নিয়ে এসেছিল এইগুলো আমি জানতে পেরেছি আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রত্যেকের পড়া উচিত মানুষ তার জীবনের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছে